আমি যেখানে বাস করি সেখানে পাহাড় নেই আমি বাস করি কলকাতা শহরে সেটা সমভূমিতেই অবস্থান করে এই শহরটির তিনশো বছরের পুরনো ইংরেজ আমলে এই শহরের ইংরেজ আমল থেকে এই শহরের ইতিহাস জুড়ে আছে বইয়ের পাতায় পাতায় এই শহরে ইংরেজ আমল থেকে বহু পুরনো ঐতিহাসিক স্থান রয়েছে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল তারপরে বিভিন্ন জেল রয়েছে আলিপুর জেল এগুলো আমাদের ইতিহাসের পাতায় আমরা পড়তে পারি বা জানতে পারি ইতিহাস থেকে যে এই জায়গাগুলোতে ইংরেজ আমলে কতটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল তারপরে দর্শনীয় স্থান হিসেবে রয়েছে টেকনিক্যাল মিউজিয়াম বিড়লা মন্দির আলিপুর আলিপুর চিড়িয়াখানা তারপরে বিভিন্ন মন্দির রয়েছে যেমন কালীঘাট মন্দির দক্ষিণেশ্বর মন্দির এই সমস্ত মন্দিরে এই সমস্ত মন্দিরও দর্শনীয় একটা স্থান তারপরে পার্ক স্ট্রিটের যে কবর স্থান রয়েছে সেটিও একটি দর্শন করার জায়গা বড়ো বড়ো গির্জা রয়েছে যেগুলোতে আমরা গিয়ে সময় কাটাতে পারি বাচ্চাদেরকে আমরা নিয়ে তাদের একটা দিনের উপভোগ আনন্দ উপভোগের মধ্যে দিয়ে কাটাতে পারি এটাই হচ্ছে আমার শহর কলকাতা